আমার বাবার যখন অ্যাপেন্ডিক্স অপারেশন হয় তখন আমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল আর আমি এই সিদ্ধান্ত আমি স্বামীর কাছ থেকে পরামর্শ নিয়েই নিয়েছি